হ্যালো রুমা দিদি বলছেন আচ্ছা যে শার্টটা নিয়েছিলাম শার্টটা ঠিকঠাক হচ্ছে না এই শার্টটা শার্টটা বড়ো হচ্ছে ঠিক আছে মানে ঠিকঠাক মেকিং হচ্ছে নি হাতগুলো বড়ো হয়ে গেছে আচ্ছা কিন্তু ঠিকঠাক হল নি মা নিচে হচ্ছে নি ঠিকঠাক হাতগুলো বড়ো হয়ে গেছে হাইটগুলো একটু মুলা হচ্ছে তাও আপনি কীরকম টাইমে থাকবেন তাহলে যাবো সেরকমে আর ওরকম হবে না তো